আমার গাছের ভালো স্বাস্থ্যের জন্য আমি সাধারণত স্থানীয় কৃষি দপ্তরে কৃষিবিদদের থেকে পরামর্শ নিই এছাড়াও গুগল অ্যাপের সাহায্য নিই যেমন গাছের স্বাস্থ্য সম্পর্কিত কোনো প্রশ্ন সেখানে জিজ্ঞাসা করি এবং সেখান থেকে আমি আমার উত্তর পেয়ে যাই আবার ইউটিউবে বিভিন্ন কৃষিবিদদের বিভিন্ন ভিডিও দেখি সেখানে আমার গাছের স্বাস্থ্যের জন্য ভালো ভালো পরামর্শ পাই এছাড়াও বিভিন্ন সংবাদপত্রে আলাদা আলাদা কলাম থাকে সেখানে কৃষি কলাম হিসেবে সেখানেও গাছের স্বাস্থ্য ভালো রাখার জন্য বিভিন্ন রকম পরামর্শ দেওয়া হয় আমি সে সব থেকেও পরামর্শ গ্রহণ করি এছাড়াও এলাকার বিভিন্ন অভিজ্ঞ চাষিদের থেকে আমি গাছের ভালো স্বাস্থ্যের জন্য পরামর্শ নিয়ে থাকি